আমি একজন গায়কের লাইভ শুনেছি সেটি সম্ভবত দু হাজার তেইশ সালের এপ্রিল মাস আমার বাড়ির কাছে একটি মঞ্চে তাকে গাইতে দেখেছি এবং তা খুব কাছ থেকে তাকে দেখলাম সে খুব ছোট বয়স থেকে গান বাজনা দুটোই শিখেছে সে আমার বাড়ির পাশের একটি ছেলে তাকেই দেখলাম কীভাবে সে পরিবারের টানাপোড়নের মধ্যে দিয়ে গড়ে তুলেছে নিজেকে তার লাইফ দেখতে বসে মুগ্ধ হয়ে গেলাম একের পর এক গান গাওয়া দেখে বিশেষ করে পুরনো দিনের গানগুলোকে শুনে সুরের মূর্চ্ছনায় আমি মোহিত হয়ে গেলাম যখন সব পুরনো দিনের গান সে গেয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি যেন সুরের সাগরে ভেসে গিয়েছি এ এমন এক অভিজ্ঞতা যা না দেখলে না শুনলে অনুভব করা যাবে না আমার মনে হয় এরকম আরও অনেক গায়কের লাইফ যদি দেখতে পাই তাহলে অনেকটা আনন্দিত হব যা আমাকে নতুন এক অভিজ্ঞতা এনে দেবে জানতে পারব গান মানুষকে কতটা আনন্দ দেয় এবং এই গানের মাধ্যমে মনে চেপে রাখা দুঃখ কষ্টকে অনেক সহজে লাঘব করতে পারা যায় এভাবে যদি কোনো গায়কের লাইভ শুনি তবে খুবই আনন্দিত হবো আরও একবার আমার এমন এক অভিজ্ঞতা হয়েছিল সালটা ছিল দু হাজার তিন নচিকেতাকে অর্থাৎ নচিকেতা চক্রবর্তীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার গান শোনার সুযোগ হয়েছিল তার গান শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা বৃদ্ধাশ্রম তার প্রত্যেকটা গান একের পর এক যেন সুরের মূর্চ্ছনায় মোহিত করেছিল আমাকে ভুলে গেছিলাম আমার অস্তিত্ব অত্যন্ত সুন্দর ছিল আমার সেই অভিজ্ঞতা